হ্যাঁ কে বলছেন আচ্ছা বলুন বলুন হ্যাঁ খেলা দিয়েছি তো হ্যাঁ হ্যাঁ কালীমাতা স্পোর্টিং ক্লাব আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ হ্যাঁ দেখুন সেফ্টির সেফ্টির আগে সুস্থ শরীর তারপর খেলাধূলা ঠিক আছে তো আমরা খেলাধূলার জন্য স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত থাকবে এছাড়া আমাদের খেলায় খেলায় পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী রাখা হচ্ছে ডাক্তার থাকবে এছাড়া আমরা অ্যাম্বুলেন্স রাখছি বুঝতে পারছেন ফার্স্ট এড ট্রিটমেন্টের জন্য কোনোও অসুবিধা হবে না এছাড়া আমরা অ্যাম্বুলেন্স তো অবশ্যই থাকছে কোনও কিছু সমস্যার সম্মুখীন হতে হবে না তাছাড়া তোমার ধরো বরফ থেকে শুরু করে যে সমস্ত পরিষেবা রয়েছে আমরা সমস্ত কিছুই রাখছি তবে হ্যাঁ খেলাটায় কিন্তু অবশ্যই সেফ্টির জন্য যে সমস্ত গার্ড ফার্ড প্লেয়ারদের বুট এ সমস্ত কিছু কিন্তু অবশ্যই পরা বাধ্যতামূলক নাহলে কিন্তু আমরা মাঠে নামতে দেবো না কেননা কেউ ওইসব কিছু না পরে আমরা হেলমেট ফেলমেট না পরে আমরা কিন্তু খেলতে দেবো না বুঝতে পারছেন না দেখুন ফুটবল বা ক্রিকেটই বলুন ওগুলো বডি কন্ট্যাক্ট গেম ঠিক আছে ওতে চোট থাকবেই চোট আসবেই তো চোটের চোট তো আসতেই পারে তো তার জন্য যে সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা রাখার প্রয়োজন সেগুলো অবশ্যই আমাদেরকে রাখতে হবে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেইছি ডাক্তারের ব্যবস্থাও থাকছে তাছাড়া যে সমস্ত প্রাথমিক চিকিৎসার জন্য যে সমস্ত পর্যাপ্ত জিনিস সমস্ত কিছুই আমাদের কাছে উপলব্ধ থাকবে আপনাদের কোনও চিন্তার কারণ নেই আপনারা আসুন কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না হ্যাঁ বর্তমানে অবশ্যই অবশ্যই স্বাস্ত্য সচেতনতা সম্পর্কে তো অবশ্যই একটা না না ঠিক আছে কোনও সমস্যার সম্মুখীন হবেন না আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ধন্যবাদ বুঝলেন